কয়েক বছর আগে আমাদের কাছে ছিলো কিপ্যাড ফোন এই ফোনের মাধ্যমে শুধুমাত্র মোবাইল কল করা যেতো এখন পরবর্তীকালে আমাদের কাছে উপস্থিত হয় স্মার্টফোন এই ফোনের মাধ্যমে আমরা কলিংয়ের পাশাপাশি নেট ব্যবহার করতে পারি কিপ্যাড ফোনে নেট ব্যবহার করা ছিলো খুবই দুর্লভ কিন্তু বর্তমান প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোনে আমরা ভালোভাবে নেট ব্যবহার করতে পারি নেটের মাধ্যমে আমরা অনলাইন ট্রানজাকশন হোক চাই বিভিন্ন রকমের জিনিস খুঁজে বের করা হোক সবই করতে পারি আগে কিপ্যাড ফোনে ম্যাসেজ আসলে তার রিপ্লাই করা ছিলো খুবই কঠিন এখন বর্তমান যুগে স্মার্টফোনের জন্য ম্যাসেজ আসলে তার রিপ্লাই করা অনেক সুবিধাজনক হয়ে পড়েছে প্রথমে আমরা নেট ব্যবহার করতে পারতাম না তারপরে প্রযুক্তির উন্নতির জন্য টু জি নেট আমরা ব্যবহার করতে পারি টু জি নেট আরও উন্নত হয়ে আসে থ্রি জি এই নেটের স্পিড ছিলো খুবই কম তাই পরবর্তীকালে এই নেট আরও উন্নত হয়ে আসে ফোর জি ফোর জি নেটের স্পিড মোটামোটি ভালোই ছিলো কিন্তু কিন্তু মানব হচ্ছে উন্নতির উন্নতির প্রতীক তাই ফোর জি নেটকে উন্নত করে আমরা তৈরি করেছি ফাইভ জি নেট ফাইভ জি নেটের মাধ্যমে আমরা বিভিন্ন কাজ খুব দ্রুত সাহায্য খুব দ্রুত করতে পারি এই নেটের মাধ্যমে আমরা কোনো জিনিস খুঁজে বের করা চাই কোনো জিনিস ডাউনলোড করা খুবই দ্রুততার সাহায্যে করতে পারি আমি এয়ারটেল সিম ব্যবহার করি এবং আমার মাসিক রিচার্জ হয় সাতশো উনিশ টাকা